হ্যালো আপনি কি সেলাই করেন আমি একটা পাটিয়ালা প্যান্ট বানাতে দেবো একটা জামা বানাতে দেবো হ্যাঁ পাটিয়ালা প্যান্ট বানাতে দেবো একটু কুঁচিটা বেশি হবে লং হবে

আর জামাটা জামাটা একটু জামাটা একটু শর্ট হবে পিঠটা গোল গলা হবে একটু বেশি বেশি লটকন হবে পিঠে দড়িতে সামনে ভি কাটিং হবে সামনে ভি কাটিং হবে এতো বেশি আপনি একটু বেশি বলছেন আমি ভাবছিলাম হাতেও একটু ডিজাইন করবো কিন্তু আপনি বেশি বলে ফেলছেন ওই প্যান্টটা দুশোই নিন ওই প্যান্টটা দুশোই নিন জামাটা বেশি তাও কতটা বেশি আড়াইশো রাখতে পারবেন আমি চুড়িদারটা হাজার টাকা দিয়ে কিনেছি আপনাকে যদি আমি পাঁচ ছশো টাকা কাটাতে দিই তাহলে আমার লাভটা কী থাকবে ঠিক আছে আপনি যা বলছেন ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই দেওয়া হবে তাহলে আগামীকাল আমি জামাটা নিয়ে যাবো আপনার কাছে আচ্ছা ঠিক আছে রাখছি